হ্যাঁ মরিয়াম নার্সিং হোম আপনাকে কীভাবে সাহায্য করতে পারি আচ্ছা আচ্ছা হ্যাঁ নার্সিং হোমে যে আপনি যে আগে যে ডক্টরকে দেখিয়েছিলেন সেই ডক্টরের যে প্রেসক্রিপশনগুলো লাগবে তার পরে যে ওষুধ যে রেফার করেছে সেই ওষুধগুলো মানে বাচ্চা কী খাচ্ছে সেটা নিয়ে আসতে হবে আর এই ছাড়া ফর্ম্যালিটিস বলতে যে আপনি ওগুলো নিয়ে আসবেন এবং আমাদের ডক্টর যা সাজেস্ট করবে আর যদি অ্যাডমিট হতে হয় সেক্ষেত্রে একটা অ্যামাউন্ট আছে সেই অ্যামাউন্টটা আপনি এলে যে মিনিমাম জমা দিতে হবে আর কি যেটা রিসেপশনিস্ট ফীজ আপনি এলে তাহলে আপনাকে বলা যাবে সামনাসামনি সব কিছু দেখে আগে ডক্টর দেখে নিয়ে তার পরে ডক্টরের একটা চার্জ আছে আচ্ছা আধার কার্ডটা লাগবে আধার কার্ড আপনার যে বাচ্চার বয়সের যে প্রমাণ হিসেবে সেই এজ প্রুফের জন্য আধার কার্ডটা লাগবে ঠিক আছে আপনি এগুলো নিয়ে তাহলে চলে আসবেন আনলে তাহ হ্যাঁ হ্যাঁ আপনি যত তাড়াতাড়ি সম্ভব আপনি চলে আসতে পারেন অসুবিধা নেই ঠিক আছে আপনি বাচ্চার কে হন আচ্ছা আচ্ছা আচ্ছা কিন্তু একটা দেখুন আমাদের তো কিছু ফর্মালিটিস বলে তো কিছু ব্যাপার আছে তো আপনি সেই ক্ষেত্রে গার্জেনকে কিন্তু আনতে হবে বা আচ্ছা হ্যাঁ বাচ্চাকে তো আনলে তো কোনো অসুবিধা নেই কিন্তু আপনি শুধু আসলে সে তো সেই ক্ষেত্রে আপনার সেভাবে অ্যালাউ করতে পারব না তাই না আপনি বাচ্চার গার্জেনকে নিয়ে আনতে হবে ঠিক আছে আপনি নিয়ে আসুন তার পরে আমি দেখে বলে দেবো যে কোন কোন ডক্টর বা কীসের ডক্টর সাজেস্ট করে দেবে আর অ্যামাউন্ট ফ্যামাউন্ট হ্যাঁ হ্যাঁ পাঁচ বছর অসুবিধা হবে না আপনি নিয়ে আসুন যেগুলো বললাম সেগুলো সাথে নিয়ে আসবেন কাইন্ডলি তাহলেই হবে ঠিক আছে আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ হ্যাঁ